আমার প্রিয় সাঁতার কাটার জায়গা হচ্ছে সুইমিং পুল যেখানে আমরা সাঁতার কাটার প্রশিক্ষণ নিই কিন্তু আমার প্রথম সাঁতার শেখা হচ্ছে আমার কাকার বাড়ির গ্রাম অঞ্চলে তো সেখানে একটা পুকুর আছে সেই পুকুরে আমার প্রথম সাঁতার শেখা এবং সেখানে সেই কাকার বাড়িতে আমরা ছুটিতেও ঘুরতে যেতাম এবং সেখানে আমার সাঁতারের প্রশিক্ষণ নেওয়া এক মাস ধরে আমি সেখানে সাঁতারও শিখেছি আমার প্রিয় জায়গা কিন্তু পুকুর আমার পুকুরেই মনে হয় সাঁতার শেখার উপযুক্ত জায়গা কি কারণ আমি আমার মাসির বাড়ির গ্রাম অঞ্চলে সেখানে প্রতিটা ছেলে বা মেয়েদের দেখেছি পুকুরেই সাঁতার শিখতে তারা পুকুরেই সাঁতার শেখে তাদের প্রশিক্ষণের জন্য কোনো মাস্টার বা ট্রেনারের দরকার নেই তাদের কোনো গার্জিয়ান যে তাদের পরিবারে বেশি ভালো সাঁতার জানে সে হয়তো একটু গাইড করে আর আমাদের শহর অঞ্চলে তো এখন নদী পুকুর কিছুই নেই আমাদের এখন সাঁতার শিখতে গেলে ওই কোনো সুইমিং পুল বা প্রশিক্ষণ স্থলে গিয়ে সাঁতার শিখতে হয় এমনিতেও সাঁতার আমি কোনো দিনই পারব না নদীতে আমি কোনোদিন সাঁতার পারবো না কারণ আমার নদীতে সাঁতার কাটতে খুবই ভয় শুনেছি নদীতে কুমির অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে যেগুলি মানুষের ক্ষতি করতে পারে তো সেই জন্য তো আমার কাছে নদীতে সাঁতার কাটার কোনো প্রশ্নই আসে না আমার প্রিয় প্রশিক্ষণ বা সাঁতার শেখার জায়গা হলো আমি যেখানে প্রশিক্ষণ নিই সেই জায়গাটি মানে পুকুর